না আমি রাজনৈতিক সংবাদে আগ্রহী নই আমি কারেন্ট অ্যাফেয়ার্স মাঝে মধ্যেই দেখি নিউজ আজকে আমরা যেসব ধরনের খবর দেখছি সেগুলো খুবই অসামাজিক নিউজ বিশেষ করে বেশিরভাগই দেখা যাচ্ছে রাজনৈতিক নিউজ এছাড়াও চারিদিকে যে অসাধু লোকগুলো রেপ ধর্ষণ খুন মার্ডার ইত্যাদি করে চলছে সেই ধরনের বেশিরভাগই নিউজ দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও যে কর্মসংস্থান দিন দিন করে বিলুপ্ত হচ্ছে তার ফলে যে যুবসমাজ নেশাগ্রস্ত হচ্ছে নানাধরনের হাফিং থেকে শুরু করে ড্রাগস এইধরনের মাদকাসক্ত হয়ে পড়ছে সেইধরনের বেশিরভাগ নিউজ দেখতে পাওয়া যাচ্ছে এ ধরনের নেশা গ্রস্ত যুবসমাজরা কাজ না পাওয়ায় তাদের অর্থের চাহিদা মেটানোর জন্য ডাকাতি চুরি এইধরনের সমস্ত দিন দেখা যাচ্ছে নিউজ এই নিউজগুলো সম্পর্কে আমি দু একটা মতামত দিতে পারি যে ধরনের নিউজগুলো থেকে যে ধরনের নিউজগুলো পড়ে সমাজ বিপদের মুখে এগিয়ে যাবে সেইধরনের নিউজগুলো না দেওয়াই দরকার